আমি একজন বাগান বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সময় অনেক লোককে তাদের নিজস্ব বাগান তৈরি করতে সাহায্য করেছি এই অভিজ্ঞতাগুলি সব সময় আনন্দদায়ক ছিলো কারণ আমি লোকেদের তাদের বাগানের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করায় সাহায্য করতে পেরে খুবই খুশি হয়েছিলাম আমি সাধারণত প্রথমে লোকেদের তাদের বাগানের জন্য কী চান তা নির্ধারণ করতে সাহায্য করি তারা কোন ধরনের গাছপালা এবং ফুল চান তারা তাদের বাগানের জন্য কী ধরনের পরিবেশ চান এই প্রশ্নের উত্তর দিয়ে আমি একটি পরিকল্পনা তৈরি করতে পারি যা তাদের লক্ষ্যগুলি পূরণ করে পরিকল্পনা তৈরি করার পরে আমরা বাগানের প্রস্তুতি শুরু করতে পারি এটি জমি তৈরি করা সার প্রয়োগ করা এবং গাছপালা এবং ফুলের জন্য গর্ত তৈরি করা ইত্যাদি এই কাজগুলি থাকে এই কাজগুলি প্রায়শই বেশ কঠোর হতে পারে তবে এটি গুরুত্বপূর্ণ যে এটি সঠিকভাবে করা হয় যাতে গাছপালা এবং ফুলগুলি সঠিকভাবে বৃদ্ধি পায় বাগান তৈরি করার পর আমরা গাছপালা এবং ফুলও রোপণ করতে পারি আমি লোকেদের তাদের গাছপালা এবং ফুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় টিপসও দিই এই টিপসগুলির মধ্যে রয়েছে নিয়মিত জল দেয়া সার প্রয়োগ করা এবং আগাছা দূর করা আমি লোকেদের বাগানে যত্ন নেওয়ার জন্য উৎসাহিত করি এটি তাদের বাগানকে স্বাস্থ্যকর এবং সুন্দর রাখার জন্য গুরুত্বপূর্ণ আমি তাদের বাগানের সাথে পরীক্ষা করতে এবং তাদের নিজস্ব অনন্য সৃজনশীলতা যোগ করতে উৎসাহিত করি আমি লোকেদের বাগান করার সময় যে টিপসগুলি দিই সেগুলির মধ্যে রয়েছে আপনি বাগানের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এটি আপনাকে আপনার লক্ষ্যগুলি অর্জন করতে এবং আপনার বাগানটিকে সুন্দর এবং কার্যকরী রাখতে সাহায্য করবে আপনি বাগানের জন্য সঠিক গাছপালা এবং ফুল নির্বাচন করুন আপনার বাগানের অবস্থার জন্য উপযুক্ত গাছপালা এবং ফুল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ আপনার গাছপালা এবং ফুলের যত্ন নিন নিয়মিত জল দেওয়া সার প্রয়োগ করা এবং আগাছা দূর করা এগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনার বাগানের সাথে পরীক্ষা করুন বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুল দিয়ে পরীক্ষা করুন এবং আপনার নিজস্ব অনন্য সৃজনশীলতা যোগ করুন বাগান করা হলো একটি উপভোগ্য এবং ফলপ্রসূ শখ এটি আপনাকে প্রকৃতির সাথে যুক্ত করতে সৃজনশীল হতে এবং একটি স্বাস্থ্যকর জীবন বজায় রাখতে সাহায্য করে